তুমি তুমি কি প্রিয়াংকা রয় বলছো বলছি তুমি আমাদের গ্রন্থাগার থেকে দুটো বই নিয়ে গিয়েছিলে রামায়ণ মহাভারত আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী আর চাঁদের পাহাড় হ্যাঁ সেই বইগুলো হ্যাঁ সেই বইগুলো আমাকে ফেরত দিতে হবে আর একজন বয়স্ক মানুষ বলে গেছেন তো রামায়ণ আর মহাভারতের মধ্যে মহাভারতটা একটু ফেরত দিয়ে যেও কিন্তু বলছি কি এটা একজন বয়স্ক মানুষ তো চেয়ে গেছেন তো এই বইয়ের তো আর কোনো কপি নেই আর তোমার তো এক সপ্তাহ হয়েও গেছে তুমি একটু মহাভারত আর রামায়ণের মধ্যে যে কোনো একটা বই দিয়ে যেও আপাতত ওঁকে দিই তারপর নাহয় দু দিন পর বইগুলো দিয়ে যেও হ্যাঁ সবই ঠিক আছে কিন্তু এর তো আর কোনো কপি নেই তুমি দেখো যেকোন একটা অন্তত দিয়ে যেও তারপর নাহয় দু তিন দিনের মধ্যে দিয়ে যেও অন্য বইগুলো আবার পরে নিয়ে যেও তুমি কি আজকের আসতে পারবে আচ্ছা আচ্ছা তুমি তাহলে কালকে একটু দিয়ে যেও যে কোনো একটা মহাভারত বা রামায়ণ যে কোনো একটা দিয়ে যেও ঠিক আছে সকাল এগারোটা থেকে পাঁচটার মধ্যে ঠিক আছে দিয়ে যেও কিন্তু অতি অবশ্যই আবার তুমি বইগুলো উনি ফেরত দিলে তোমাকে আমি আবার কল করব তুমি নিয়ে যেও বয়স্ক মানুষের ব্যাপার তো বুঝতেই পারছ

আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিয়ে যেও ঠিক আছে রাখছি তাহলে